আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম জামাটা আমার কাছে কালকে ডেলিভারি হয়েছে তো জামাটা খুব সুন্দর যে কালারটা আমি অর্ডার করেছিলাম সেই কালারের জামা এসছে সুতির জামা পরেও খুব আরাম আর কাচলেও রঙ ওঠেনি খুব সুন্দর জামাটা জামাটা খুব ভালো